হ্যাঁ আমি মনে করি বাচ্চাদের নিজস্ব সঞ্চয় অ্যাকাউন্ট রাখা উচিত বা তাদেরকে অ্যাকাউন্ট রাখার জন্য উৎসাহিত করা উচিত কারণ বাচ্চারা প্রথম থেকেই প্রচুর পকেট মানি অনেকে সব নয় অনেক বাচ্চারাই আছে যারা প্রচুর পকেট মানি পায় তো সেই পকেট মানি তারা খরচা করে দেয় সবই কিন্তু আমার মতে বলে তাদের পকেট মানি রাখা উচিত এবং সমস্ত পকেট মানি না ক্ষয় করে বা খরচ করে সেটা সঞ্চয় করে রাখা দরকার কারণ পকেট মানি সব খরচ করে দিলে এটা যখন বাচ্চারা বাচ্চা অবস্থায় থাকবে তখন কিছু মনে হবে না কিন্তু সেই বাচ্চা যখন আস্তে আস্তে বড়ো হয়ে যাবে তখন তার সেইটা অভ্যেসে দাঁড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তখন তাদের কাছে টাকা এলেই তখন খরচা করার বেশি চান্সটা সঞ্চয় রাখার থেকে তাই আমার মতে বলে বাচ্চাদের অ্যাকাউন্ট রাখা উচিত এবং এবং ব্যাস বাচ্চাদের অ্যাকাউন্টে তাদের যে পকেট মানি বা বিভিন্ন যে টাকা পয়সা আত্মীয় স্বজনরা দেয় সেটা কিছুটা সঞ্চয় করে রাখা উচিত খরচা বাচ্চারা নানা দিকে করতে পারে তাই আমার মতে বলে যে টাকা পয়সা যেইগুলো হয় আসে সেইগুলো কিছুটা রেখে কিছুটা সঞ্চয় করা উচিত এই সঞ্চয় করার বা এই পকেট মানি থাকার সুবিধা নানা হতে পারে এই পকেট মানি বা সঞ্চয় করে রাখার সুবিধা অনেক হতে পারে সুবিধা বলতে গেলে বলা যেতে পারে বিভিন্ন রকম বিভিন্ন রকমের তারা পরবর্তীতে তাদের কাছে যখন টাকা থাকবে না তখন তারা সেই টাকা দিয়ে পরবর্তীকালে নানান জিনিস তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন খাতা পেন্সিল রাবার এর সমস্ত জিনিস কিনতে পারবে যেখানে মা বাবার কাছ থেকে টাকা নেওয়া বা টাকা চাওয়ার কোনো প্রয়োজন হবে না বাচ্চারা যদি নিজেস্ব পকেট মানি সঞ্চয় করে অ্যাকাউন্টে রাখতে পারে তাই আমার মতে বলে বাচ্চাদের নিজস্ব সঞ্চয় অ্যাকাউন্ট রাখার জন্য উৎসাহিত করাটা উচিত কারণ তাদের সেইটা খরচা করার অভ্যেসটা দাঁড়াবে না একবার খরচা করার অভ্যেস দাঁড়িয়ে গেলে সেইটা ভবিষ্যতে বাচ্চা যখন বড়ো হবে তখন তখন কিছু হওয়ার সম্ভবনা থাকে তখন তারা টাকা রাখতে হাতে টাকা রাখতে শিখতে পারবে না তাই আমার মতে বলে বাচ্চাদের নিজস্ব সঞ্চয় অ্যাকাউন্ট রাখাটা প্রয়োজনীয় সবার ক্ষেত্রে নয় যাদের বাচ্চাদের যে সমস্ত বাচ্চাদের টাকা দেয় বা পকেট মানি রাখার বা পকেট মানি দেওয়ার লোক আছে বা তাদের কাছে পকেট মানি থাকে পোচুর পরিমাণে তাদের ক্ষেত্রেই আমার মতে বলে অ্যাকাউন্ট রাখার জন্য তাদেরকে উৎসাহিত করা উচিত